আমার কাছে একটি আকর্ষণীয় জিনিস মাছ ধরা হিসাবে যদি বলি তাহলে সবথেকে আনন্দের জিনিস একটা বড়ো মাছ ধরা আর যারা সমুদ্রে নদীতে মাছ ধরতে যায় তাদের কাছে তো মাছ ধরা একটা খুব আনন্দের ব্যাপার তারা তার উপরে জীবিকা নির্ভর করে জাল নদীতে ফেলে যখন তাদের কাছে প্রচুর তারা মাছ পায় বড়ো মাছ ছোটো মাছ যখন তারা বাজারদর হিসাবে অনেক কিছু পায় তখন তাদের খুব ভালো লাগে এবং একসঙ্গে নৌকাগুলো যখন নদীতে বা সমুদ্রে যেতে থাকে সেটাও দেখতেও খুব ভালো লাগে তাদের জীবন ওইভাবেই কেটে যায় তারা মাছ ধরে বাজারে যায় তারা ওইভাবেই সংসার সংসার চালায় আর তাদের কাছে মাছ ধরাটাই হলো যেন জীবনের একটা আসল উদ্দেশ্য মান মানুষের সবার মাছ সবার কাছে মাছ হচ্ছে একটা অমূল্য সম্পদ বলতে পারি আমরা মাছ ছাড়া বাঙালিরা বাঁচতে পারি না যা তা মানে মাছ ওরা মাঝে ওরাই আমাদের মুখে সেটা তুলে দেয় বাঙালিরা মাছে ভাতে বাঙালি আমরা বলি ওরাই সমুদ্র নদী থেকে বড়ো বড়ো মাছ নিয়ে আমাদের কাছে বাজারে বিক্রি করে আমরা সেটা খাই